পশ্চিমবঙ্গে বিনোদনের দৃশ্য ভারতের অন্যান্য রাজ্যের সাথে কিছুটা হলেও আলাদা কারণ এখানে বিনোদনের জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয়ে থাকে তার মধ্যে বেশীরভাগই রবীন্দ্র ও নজরুলের মতন কবিগুরুদের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু বা শেষ হয়ে থাকে এছাড়াও বিনোদনের জন্য যে কোনো অনুষ্ঠানই যেমন গান বাজনা নাটক নৃত্য সবই বাংলাভাষায় হয়ে থাকে প্রায় অন্যান্য রাজ্যে যেটা বেশীরভাগই হিন্দি ভাষায় এবং খুব সস্তা মানের উপর হয় কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ রিয়েলিটি শোগুলি কিন্তু বাংলাভাষায় হয়ে থাকে শুধু তাই নয় এখানে যে সব গুণী শিল্পীরা গান বাজনা নৃত্য বা নাটক করতে আসে তারা প্রত্যেকেই প্রায় বাংলা ভাষায় করে থাকেন তবে কিছু কিছু অনুষ্ঠানে ব্যবসা হিসেবেও পরিচালিত হয়